হ্যালো বলছি আপনাদের আপনাদের কাছ থেকে আমি একটা ডিও গ্রুমিংয়ের প্রোডাক্ট নিয়েছিলাম ডিওডরেন্ট তো সেটার আমি রিভিউ দিতে চাইছি হ্যাঁ প্রোডাক্টটা বিশালই বাজে প্রোডাক্টের মানে গন্ধ থাকার কথা অ্যাটলিস্ট এক ঘণ্টা তো থাকবে সেটা তো থাকেইনি এক দু মিনিটে ওটা গন্ধ হাওয়া হ্যাঁ আর তিনটে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা প্রোডাক্ট তো পুরো নষ্টই ওটা আস্তে আস্তে আমি দেখলাম ওটা পুরো নষ্টই প্রোডাক্ট এসেছে না আপনারা যখন এরকম প্রোডাক্ট বিক্রি করবেন তো অ্যাটলিস্ট বলে তো দেবেন যে প্রোডাক্টটা খারাপ তাহলে আমরা কিনবই না আর প্রোডাক্ট বিক্রি করার সময় ভালো ভালো বলে দেন না ওটাই হ্যাঁ আমার টাকা পুরো যে টাকা দিয়ে কিনেছিলাম হাজার টাকা তিনটে ডিওডরেন্টস তিনটে ডেওডরেন্টসই আমার গেল টাকা হাজার টাকা জলে থ্যাঙ্ক ইউ আপনাদের ওখান থেকে প্রোডাক্ট কখনও নেব না আমি রিফান্ড চাই টাকাটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ